হ্যালো স্যার আপনি কি হাওড়াতে চলে এসেছেন আচ্ছা এখনও আসেননি তো আপনার আসতে কতক্ষণ সময় লাগবে আচ্ছা তো আমাকে একটু কাজের জন্য একটু দূরে চলে আসতে হয়েছে তো আপনি যখন হাওড়াতে পৌঁছাবেন তখন আপনি আমাকে এসে একটু কল করবেন ঠিক আছে এবং সেখান থেকে আপনি চলে আসবেন আমি যে জায়গায় রয়েছি আমি অ্যাকচুয়াল রয়েছি এখন ধর্মতলাতে তো আপনি কি স্যার এখানে আসতে পারবেন আচ্ছা তো স্যার যখন আপনি হাওড়াতে ঢুকবেন তখন আমাকে এই নম্বরে কল করবেন ঠিক আছে এবং আমার পূর্ববর্তীত স্থানে আপনি চলে আসবেন এবং এখান থেকে আপনি আমাকে পিক আপ করে নিন হ্যাঁ তো আমার এটা অনুরোধ রয়েছে আপনার কাছে যে আপনার আমার কিছু কাজ থাকার কারণে আমি এখানে চলে এসেছি স্যার তো আপনি প্লিজ দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যান আমার কাজের খুবই তাড়া রয়েছে তো তাড়াতাড়ি স্যার আপনি আমার কাছে কিন্তু চলে আসুন